বাড়িতে বাগান রক্ষণাবেক্ষণ করা সস্তা যদি সেই বাগানে কোনো কিছু পোকা বা ক্ষতিকারক কিছু যদি কোনো কিছু গাছে না লাগে তালে খুবই সস্তা জল দিয়ে দিলাম ও গাছ বাড়ার শুধু ওষুধ দিই দিলাম তাহলে কম খরচে হয়ে যাবে কিন্তু সেই গাছে যদি কোনও পোকা বা পোকা জাতীয় অনেক কিছু রোগ আছে গাছের সে গাছের রোগ যদি চলে আসে একের পর এক গাছ নষ্ট হতে থাকে বা পুরো বাগানটাই নষ্ট হয়ে যায় তখন পোকা বা নষ্ট হওয়ার রাস্তায় চলে গেলে তখন অনেক ব্যয় হয় বা অনেক খরচা হয় সেটা সস্তায় হয় না সে অনেক খরচা অনেক দামি দামি ওষুধ ড্রামে করে স্প্রে করে গোটা বাগানে দিতে হয় তাও অনেক ধরনের ওষুধ আছে সবই দিতে হয় তারপরে দেয়ার ফলে তারপরে বাগানটি আর নষ্ট হয় না সে বাগানের গাছ বা ফুল গাছ বাগানে যাবতীয় যা গাছ থাকে সেগুলি বেঁচে থাকে এবং অনেক ধরনের যেন যেমন ধসা এরকম বা পোকা টাইপের সে কালো কালো যেমন ল্যাদা পোকা এরকম অনেক পোকা আছে সে বাগানের গাছে লেগে গেলে সব ফুল ঝরে যাবে এবং কুঁড়ি ফুটতেই কুঁড়িটা সে ফুলটা কুঁড়ি থেকে যে বড়ো থোপা হয়ে ফুটবে সে কুঁড়িতেই সে ফুলটি নষ্ট হয়ে ঝরে যাবে বা পোকায় খেয়ে নেবে সেটি আর বড়ো হবে না বা সেটি আবারও সে বাগান থেকে যা টাকা পাবো সেটাও আর পাওয়া হবে না সেই জন্য আগে থেকেই এরকম সতর্কতা অবলম্বন করতে হয় সেই বাগানে আগে থেকেই ওষুধ স্প্রে করে দিতে হয় যাতে তাতে না আর পোকা আরে লেগে নষ্ট হয়ে যায়